পুরোনো সময়ের গান এবং নতুন সময়ের গানের মধ্যে পার্থক্য বাদ্যযন্ত্র শৈলী থিম সাংস্কৃতিক প্রেক্ষাপট এবং উৎপাদন কৌশলসহ বিভিন্ন মাত্রার মাধ্যমে অন্বেষণ করা যেতে পারে যেরকম পুরোনো সময়ের গানে প্রায়শই সহজ সুর এবং ঐতিহ্যবাহী যন্ত্র যেমন ব্যাঞ্জো ফিলস এক্যোসষ্টিক গিটার এবং লোকো আঞ্চলিক শৈলীর উপর ফোকাস দ্বারা চিহ্নিত করা হয় ঘরনার মধ্যে লোকজ ব্লুগার্স এবং আদিদেশীয় সঙ্গীত অন্তর্ভুক্ত থাকতে পারে নতুন সময়ের গানের মধ্যে পপ হিপহপ ইলেকট্রনিক এবং ফিউশান শৈলী সহ একটি বিস্তৃত ধারা অন্তর্ভুক্ত করার প্রবণতা তারা প্রায়ই ডিজিটাল উপকরণ এবং প্রভাবসহ আরও জটিল উৎপাদন কৌশল বৈশিষ্ট্য পুরোনো সময়ের গানে ব্যক্তিগত অভিজ্ঞতা গল্প বলার প্রকৃতি এবং এই সেই সময়ের সামাজিক সমস্যাগুলিতে ফোকাস করুন গানের কথাগুলো সাংস্কৃতিক ঐতিহ্য ঐতিহাসিক ঘটনা বা দৈনন্দিন জীবনের প্রতিফলন ঘটাতে পারে প্রায়শই আধুনিক জীবনের সাথে প্রাসঙ্গিক প্রযুক্তি সম্পর্ক পরিচয় এবং সামাজিক সমস্যাগুলির মতো অসমসাময়িক থিমগুলি অনুসরণ করে নতুন সময়ের গান এবং পুরনো সময়ের গানে নির্দিষ্ট সাংস্কৃতিক আঞ্চলিক ঐতিহ্যের মধ্যে নিহিত নতুন প্রায়শই প্রজন্মের মধ্যে দিয়ে চলে যায় নতুন সময়ের গান বর্তমান ঘটনা দ্বারা প্রভাবিত সোশ্যাল মিডিয়া বিশ্ব সংস্কৃতি এগুলি প্রায়শই আরও বৈচিত্র্যময় প্রভাব প্রতিফলিত করে এবং ডিজিটাল প্ল্যাটফর্মের কারনে দ্রুত ছড়িয়ে পড়তে পারে পুরোনো সময়ের গান সাধারণত লাইভ ইন্স্ট্রুমেন্ট এবং ন্যূনতম প্রভাব গুলির উপর ফোকাস রেখে তৈরি করা হয় যেখানে নতুন সময়ের গানগুলি ডিজিটাল অডিও অর্কেস্টা অর ওয়ার্ক স্টেশান সিন্থেসাইজার এবং বিভিন্ন অডিও প্রভাবসহ উৎপাদনে উন্নত প্রযুক্তি ব্যবহার করে এবং পুরোনো সময়ের গানে ক্যাসেটের মতো শারীরিক মিডিয়ার মাধ্যমে শেয়ার করা হয় এবং নতুন সময়ের গান সোশ্যাল মিডিয়া ডিজিটাল ডাউনলোডের মাধ্যমে ব্যাপকভাবে বিতরণ করা হয় তো আমার ক্ষেত্রে আমি পুরোনো যুগের গানই বেশি পছন্দ করি